সার মানে ভালোভাবে সাঁতার না শেখে কখনই জলে নেওয়া উচিত নয় খুব মানে ভালোভাবে শিখতে হবে যেটা পরিষ্কার কথা কারণ অনেকেই আছে একটু শিখেই মানে দেখাতে যায় একটু ক্যেরামতি দেখাতে যায় সেটা কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটেছে সেগুলো ওগুলো ঠিক না ভালোভাবে শিখুন শিখে তারপরে জলে নেওয়াটা দরকার আর সাঁতার যে শিখলেই হলো না কিছু জিনিসও সেগুলো মেনটেন করতে হয় হুম মানে কোথায় যাবেন কতটা যাবেন বিশেষ করে তো যারা ওই সমুদ্রে এসে যান অনেকে তা আনন্দের চোটে ওখানে চলে যায় কিন্তু দেখা যায় যে সাঁতার শিখলেও তাদেরও কিন্তু মানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে একটা কিন্তু ওরকম আমার মতে না করাটাই ভালো আর কী বলুন তো সাঁতারটা মানে একদিকে আবার শিখে রাখাটাও ভালো অনেক জায়গায় তো দেখা যায় মানে কোনোভাবে জলে ধরুন কেউ পড়ে গেলো আপনি চোখের সামনে দেখলেন সেটা হ্যাঁ সেইটার মেয়ে আপনি যদি ভালোভাবে সাঁতারটা শিখে থাকেন তখন আপনি তাকেটো সাহায্য করতে পারবেন হ্যাঁ মানে এইভাবে যে যে একটুখানি জানলাম বলেই সাঁতার নেমে গেলাম সেটা নয় হুম আর এরপরে জলের ভয় কাটিয়ে উঠবো সেটা মানে আমার তো জল দেখে ভীষণ ভয় ছিল যে আমি জলে নাবতামনি না যে আমি ডুবে যাব প্রথমত আমি সাঁতার জানতাম না বলে আরও বেশি ভয়টা ছিল তারপরে যেমন বাড়ির বড়রা সবাই মিলে ছোটোবেলার দাদারা বাবারা সবাইকে দেখতাম দাদারা তো দেখতাম আমার বনেদেরও দেখতাম জলে ওরা নাবছে খুব হই হড় করছে আমারও ইচ্ছে করতো কিন্তু আমার ওই একটা ভয় ছিল যে আমি যদি ডুবে যাই কারণ আমি তো সাঁতার জানি না আর জলটা একটুখানি দেখিই মনে য আমি একটু নাভেই যদি টুবে যাই এইভাবে মানে তখন সবাই মিলে বললো তুই সাঁতারটা শিখ সাঁতারটা শিখলে দেখবি তোর অনেকটা ভয় কেটে গেছে তা সত্যি কথা বলতে কি সে দেখলাম আস্তে আস্তে সে সত্যি মানে কথাটা ঠিকই যে সাঁতারটা শেখার পরে আমি নিজে যে কখন মানে জলকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি জলটাকে মানে তখন নিজেই আমি একা একা নপতে শুরু করে দিয়েছি মানে সঁাত আটটা শিখেজ দাদারা যখন শিখিয়ে দিলো তখন আর তাদের আর বলতে হতো না তাদের আগে আমি নেমে যেত